আমি আমার বাকি জিনিসগুলির সাথে আমার লেখকটিকে সব বা পেশা হিসেবে পরিচালনা করব এক উপন্যাসের মাধ্যমে আমি এবং আমার প্রিয় মানুষটিকে নিয়ে লেখা একটি উপন্যাস এবং কয়েকটি ছোট গল্প লিখতে চাই আমি সাধারণত লেখাগুলো রাত্রেবেলায় ছাদে লিখি যখন চারদিক শান্ত হয়ে যায় আমার সেই সময় আমি লিখতে বসি আমার এবং আমার প্রিয়জনের অনেক ইতিহাস সেই লেখার মাধ্যমে ফুটে আসবে এবং সেগুলি উপন্যাস আকারে সংকলিত হবে এবং কয়েকটি ছোট গল্পে ভাগ হবে সেই ছোট গল্পে বিভিন্ন বিভিন্ন ধরনের আলোচনা হবে বিভিন্ন ছোট ছোট গল্প বিভিন্ন আনন্দের মুহূর্ত ফুটে উঠবে এগুলির মাধ্যমে আমি আমার লেখাটিকে পেশা হিসেবে পরিচালনা করবো